আমাদের বাড়ির পাশে মানে একটা জায়গা আছে জায়গার উপরে অনেক টা গাছ লাগিয়েছে আমাদের বাড়ির লোক যেমন আমার শ্বশুর বা স্বামী গাছ অনেক কটা গাছ লাগিয়েছে গাছটা অনেকটা জায়গার উপরে এক বিঘে জায়গার উপরে সব রকম গাছ আছে সেই গাছের গায়ে ডালেতে পাখি বসে আসে বা অনেক পাখি বাসা করে আছে কী কী পাখি বাসা করে আছে শালিক পাখি কাকের বাসা মানে কী বলা হয় ওইগুলো বুলবুলি পাখি এইসব বাসা অনেক রকমের বাসা আছে সেই বাসাতে পাখি ঢোকে বার হয় বা দেখি ডালেতে বসে থাকে এইভাবে আসে পাখি আমরা দেখতে থাকি পাখি দেখে দেখে অনেক সময় কেটে যায় আবার ঘরে চলে আসি তারপরে একদিন দেখলাম ওখানে দেখতে ভালো যাই তা একদিন দেখলাম আমাদের তালগাছে একটা বাবুল পাখি বাসা করেছে বাবুল পাখি বাসা করে বাবুল পাখি ডিম পেড়েছে মানে ছানা তুলিয়েছে খুব সুন্দরভাবে খুব ভালো লাগছিলো পাখিটা দেখতে বাবুল পাখিটা এমনি দেখতে খুব সুন্দর আর খুব ভালো লাগছিলো এই কারণে পাখিটা আমি একদিন ধরতে গেছিলাম ধরতে গিয়ে দেখি ও বাবা গো পাখিটা কী রাগি খুব ডেঞ্জারস তারপরে একটুখানি উঠে যেই কামড়াতে আসছে হা করে ওমনি ছুটে পালিয়েছি আর গাছে উঠিনি সেই বাবুল পাখির দূর থেকে দেখেছি ওর ঢোকে বার হয় থাকে আবার কিছুদিন পরে দেখলাম ডিম পেরে ছানা তুলে করে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তাই তো বলি ডিম পেরেছি বলে অতো ছুটে আমার দিকে তাড়াতে আসছিলো তারপরে পাখিটা দেখে চলে এলাম বাড়ি এসে একদিন ছাতের উপরে বসে আছি দেখছি গাছেতে ডালেতে বসে আছে অনেকগুলো পাখি অনেক রকমের পাখি আছে বসে বসে দেখি ঘুমাচ্ছে কেউ উড়ে উড়ে যাচ্ছে কেউ উড়ে উড়ে আসছে এইভাবে পাখিগুলো উড়তে থাকে আমি ও দেখি ভালো লাগে আমাকে দেখতে এমনি পাখি দেখতে খুব ভালোবাসি এই কারণে আমি পাখি দেখি কোথায় কিচ্ছু গেলে কোথায় ঘুরতে গেলে কোথায় বাড়িতে থাকলে বা কোথাও গেলে এমনি ঘুরতে যায় না কোথাও এই গ্রামে যেখানে এই গ্রাম এলাকায় যেখানে মানে বন জঙ্গল মতো আছে সেখানে যদি পাখি দেখা পায় দাঁড়িয়ে শুধু হাঁ করে দেখতে থাক